আমার জীবনের সবথেকে দামি জিনিস হল যেটা আমার নিজের রোজগারের টাকাতে কেনা আমার নিজের নামের নিজের একটা চার চাকা গাড়ি যেটা আমার কলেজ লাইফ থেকে আমার স্বপ্ন ছিল যে যখনই আমি রোজগার করবো সেই রোজগার করার কিছুদিনের মধ্যেই একটা নিজের গাড়ি হবে যেই গাড়িতে করে আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবো ফ্যামিলি একসাথে কোনো জায়গায় যেতে পারবে স্কুল লাইফে কলেজ লাইফে মনে হত যে কোথাও গেলে বাসে ট্রেনে করে আলাদা আলাদা যেতে হত সেই অসুবিধাটার থেকে মুক্তি পাওয়ার জন্য যখন নিজের টাকায় নিজের ইচ্ছে নিজের পছন্দের গাড়ি হল সেটাই আমার জীবনের সবথেকে দামি জিনিস